আমাদের এলাকায় কিছু উপজাতীয় শিল্প হলো কুটির শিল্প ক্ষুদ্র শিল্প মানুষ এটাকে এইভাবে সংরক্ষণ করেছেন কুটির শিল্পর দ্বারা কুটির শিল্প ঘরে বা ক্ষুদ্র কুটিরে বসে স্বল্প মূলধন ও সহজলভ্য যন্ত্রপাতির সাহায্যে পরিবারের সদস্যদের দ্বারা পরিচালিত শিল্পটি হলো আমাদের কুটির শিল্প বলে মনে করেন আর আরেকটা আছে ক্ষুদ্র শিল্প যে শিল্প স্বল্প মূলধনের ক্ষুদ্র পরিসরে যান্ত্রিক উপায়ে ভাড়া করা শ্রমিক দ্বারা উৎপাদন কার্য পরিচালনা করা হয় তাকেই বলা হয় ক্ষুদ্র শিল্প এইটি আমাদের এই দুই নামে সংরক্ষণ করেছেন আমাদের এখানের শিল্প কে না চেনেন সবাই চিনে থাকেন আমাদের শিল্পটিকে